বাইকের যত্ন নেওয়া অবশ্যই দৈনন্দিন জীবনে আমাদের গ্রহণ করা উচিত বাইকের অবশ্যই যত্ন না নিলে বাইকটি আমাদের ভালো থাকে না বাইককে প্রতিনিয়ত জন্যই যত্ন নেওয়া উচিত আমি বাইকের যত্ন নেওয়ার জন্য সাধারণত প্রত্যহ বাইকটিকে জল দিয়ে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর শ্যাম্পু বা সাবান জল দিয়ে বাইকটিকে ধুয়ে নিই তার পরে শাইনার দ্বারা আমার বাইকটিকে মুছে চকচকে করে রাখি যার ফলে বাইকটি দেখতে অত্যন্ত আকৃষ্টময় হয়ে থাকে এবং বাইকটি আকর্ষণীয় থাকে একদম নতুনের মতো এবং বাইক চালানো অবশ্যই মাঝে মাঝে ক্লান্তিকর একটি ব্যাপার হতে পারে যখন আমরা কোনো বড় রাস্তায় বা লং রুটে যাই তখন একইভাবে বাইক চালানোর ক্ষেত্রে আমাদের কোমরে অথবা হাতের মধ্যে যন্ত্রণা বা পায়ের মধ্যে যন্ত্রণা শুরু হতে পারে সেটা আমাদের ক্লান্তিকর অনুভব হতে পারে তাই আমাদের মাঝে মাঝে নেমে বাইক থেকে অবশ্যই বিশ্রাম নেওয়া উচিত এবং কিছুটা বিরতির দ্বারা আমাদেরকে বাইক চালানো উচিত যার ফলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং ক্লান্তি অনুভব হবে না এবং লং রুটের জন্য আমাকে অনুপ্রাণিত করে অনেক কিছুই লং রুটের জন্য আমি যখন দেখি কোনো বাইকাররা ভিডিওতে আমি সাধারণত দেখে থাকি কোনো বাইকার যখন নতুন রাস্তা লং রুটে যাচ্ছেন তখন যে দেখতে পাই তারা নতুন নতুন রাস্তার দ্বারা যাচ্ছে সেগুলি খুবই আকৃষ্টময় এবং আকর্ষণীয় যা সকলেরই খুব ভালো লেগে থাকে যেই জায়গাগুলি আমাদের মনকে আকৃষ্ট করে তাদের নিজেদের প্রতি এই সমস্ত জায়গার সৌন্দর্য টেনে নিয়ে যায় এই জায়গাগুলিতে এবং বিভিন্ন সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয় বাইক চালানোর ক্ষেত্রে বাইক চালানোর জন্য আমাদেরকে সাধারণত হেলমেট জ্যাকেট বেল্ট এই সমস্ত সতর্কতাগুলি অবলম্বন করতে হয় তাছাড়া আমাদেরকে অবশ্যই গাড়ির কাগজপত্র সঠিক রাখতে হয় এবং এই সমস্ত সতর্কতাগুলি অবলম্বন না করলে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তাই সমস্ত সতর্কতাগুলি অবশ্যই অবলম্বন করতে হয়